বইটি শেষ করতে আমার সাধারণত এক সপ্তাহ মতো সময় লেগেছিলো আমি সরাসরি তিন থেকে চার ঘণ্টা বই পড়তে পারি আমার পড়ার জন্য কোনো মাসিক বা সাপ্তাহিক লক্ষ্য নেই যখন যেমন মনে হয় তখন তেমন পড়ে যায় সময় মতো